এখানে জেলেদের অনেক জাতি গোষ্ঠী আছে যার মধ্যে একটি গোষ্ঠীর নাম একটি জাতির নাম মতুয়া সমাজ এরা বেশিরভাগ কোনো নদীর ধারে কোনো সমুদ্রের ধারে বসবাস করে এবং একটি সম্প্রদায়ের সাথে আমরাও বসবাস করে থাকি এবং একটা মেলবন্ধনের সঙ্গে ভালোবাসা নিয়ে আমরা একে অপরকে সাহায্য করি এবং মাছ ধরার জন্য সম্প্রদায়ের উৎসবগুলি ওরা নৌকা নিয়ে বেরোয় ভোরবেলায় মাছ ধরতে ছিপ নিয়ে জাল নিয়ে এবং শীতের সময় গরমকালে বৃষ্টির দিনে এবং ওদের লাইফ রিস্কও প্রচুর আছে ওরা যদি সমুদ্রে যদি হঠাৎ তুফান চলে আসে তাহলে ওদের নৌকা পাল্টে যাওয়ার ভয় আছে বা গঙ্গাতেও নৌকায় যদি জল ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাওয়া ও অনেক কিছু ওদের লাইফের রিস্ক আছে এগুলোই আমরা জানি